হ্যাঁ অর্ণব বলছিস তা কাজ বাজ এখন কেমন চলছে একটা একটা একটা ভালো কাজের খবর আছে যাবি

এই তো সেকেন্দ্রাবাদ মানে বিশাখাপত্তনম থেকে একটু সামনে ভালো কাজ কিন্তু মানে পে হ্যাঁ তা বেতন ভালো মানে তোর টার্গেটের উপরে কাজ তো আর কনট্র্যাকচুয়াল মানে তুই যেরকম করবি সেই রকম টাকা টাকার কোনো সমস্যা নেই ভালো কাজ তা তা না থাক থাকা খাওয়া ওদের না থাকাটা কোম্পানির ঘর আর খাওয়াটা কোম্পানি গ্যাস ফ্যাস সব দেবে নিজেরা রান্না করে মানে ওই বাজারটা নিজেরা করে খেতে হবে আর কি হুম আমি তো যাব ভাবছি দুই তিন দিনের খোলে আমি যাবো তো তুই যদি কাজ না থাকে তো চল যাই একসাথে একা একা তোর কাজটা কী ও তা কি ওভারটাইম টাইম আছে না বাহ তা ভালো তো তাহলে দ্যাখ ও ওখানে যদি হয় আচ্ছা আচ্ছা ভালো ভালো ভালো আটটা পাঁচটা আর ওভারটাইমগুলো সেগুলো তো এক্সট্রা না কি যাক তাহলে তুই ওখানে কথা বল ওখানে কি লোক লাগছে কীরকম কতজন যাওয়া যাবে না যাবি ভাবছিস ওখানে না কি তাহলে আমাকেও আমাকেও বলিস আমিও যাব কবে যাবি